হ্যাঁ বলুন না এখন তো পাওয়া যাবে না যা নিয়ে এসেছিলাম সব তো শেষ হয়ে গেছে আপনি তাহলে বলুন আপনার বইটার নাম ইয়ে লেখকের নাম বলে লিখে আমি লিখে নিই আচ্ছা ঠিক আছে আমি লিখে নিইছি সামনের সপ্তাহে রবিবারে আসবেন ও কত আর দোবো বইয়ের ডিসকাউন্ট আর কত দোবো যাও পঞ্চাশ টাকা ছাড় দোবো বইটার দাম চারশো টাকা তাহলে সামনের রবি পরের সপ্তাহে রবিবারে তাহলে আসবেন আচ্ছা ঠিক ঠিক আছে আপনি তাহলে আপনি তাহলে ওই রবিবার দিকেই আসুন না নাহলে আমি হয়তো থাকবো না অন্য হয়তো দোকানে অন্য লোক থাকবে হ্যাঁ বি রবিবার বিকালে নাহলে সকালে আসলে ভালো হতো হ্যাঁ সকালেই চলে আসুন হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো টাকাই পড়বে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন